আমি আঁকতে ভালোবাসি কোনও সিদ্ধান্ত নেই মানে মন যখন যে রকম চায় মানে আঁকতে ইচ্ছা হয় যেমন গাছ পশু পাখি এরকমই মানে যেইটা মনে মনের অভিজ্ঞতা হয় মানে এইটা আমি আঁকবো ওই বিষয়ে আমি আঁকি এই বার এমনি কোনও মানে সিঙ্গারি নেই মানে এমনি অনেক রকমই মানে যেইটা যখন মন চায় আঁকি আর কি থিম কিছুই বলার নেই মানে থিম মানে পশু পাকি গাছ পালা এমনি যখন যেরকম মন চায় আমি আঁকতে ভালোবাসি পরবর্তী কালেও আমি আঁকবো ব্যাস এটাই বলবো